যে কোনো জ্ঞানই এক এক সময় আমাদের আর্থিকভাবে সাহায্য করতে পারে আমি এ ক্ষেত্রে আমার যে আমার নিজের যে জ্ঞান সেই জ্ঞান দিয়ে অন্যদের পড়িয়ে বা অন্যদের জ্ঞান প্রদান করে সেদিক থেকে আমি একটা আর্থিকভাবে উপার্জন করতে পারি অর্থাৎ বাচ্চাদের পড়িয়ে আমি আমার জ্ঞান বিতরণ করে আর্থিকভাবে আমি দক্ষ হতে পারি